এখন এই আধুনিক যুগে খেলাধুলার প্রযুক্তি অনেকটা পরিবর্তন হয়েছে তো তার ফলে খেলাগুলোর অনেক সুবিধা হয়েছে আমি যেরকম ক্রিকেটের প্রতি কিছু বলতে চাই ক্রিকেটে যে প্রযুক্তি যোগ হয়েছে সেটি হলো ক্যামেরার কাজ ক্যামেরার দ্বারা একটা নির্ভুল সিদ্ধান্ত নেওয়া যায় আগে একটা সময় ছিল যে ক্যামেরা এত বেশি ছিল না টেকনোলজি এত বেশি ছিল না সেই জন্যে আম্পেয়ার যা ডিসিশন নিত প্লেয়ারদের তাই মেনে নিতে হত তার ফলে কোনো ভালো ব্যাটসম্যানের বা ভালো বলারের রেকর্ড নষ্ট হয়ে যেতো কিন্তু এখন সেই সুযোগ নেই ভুল করে কোনো আম্পেয়ার যদি আইউটের সিদ্ধান্ত নেয় সেই ব্যাটসম্যান থার্ড আম্পায়ারকে কল করতে পারেন এবং থার্ড আম্পায়ার উইকেটে লাগান ক্যামেরা এবং আরও বিভিন্ন জায়গায় যে ক্যামেরাগুলি লাগানো থাকে সেই প্রযুক্তিটি ব্যবহার করে আম্পেয়ার নির্ভুল সিদ্ধান্ত নিতে পারেন আর আমরা এই প্রযুক্তির মাধ্যমে লাইভ ক্রিকেট ম্যাচ ঘরে বসেই দেখতে পারি খেলার সঙ্গে প্রযুক্তি এইভাবে যোগ হয়েছে